আমি এলাকায় কৈ মাগুর এবং জিওল মাছ এছাড়া পুকুরে পোনা মাছ ধরে থাকি পোনা মাছ ধরে দেখি কৈ মাগুর জিওল এগুলো সাইজ অনুপাতে দাম হয়ে থাকে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন প্রকার দাম হয়ে থাকে বড় ট্যাংরা মাছ দাম তিনশো টাকার কাছাকাছি কেজি থাকে কৈ মাছও সাইজের আকারে বড়টাও দুশো টাকা দাম হয়ে থাকে এবং ছোট মাছ দেড়শো টাকা দাম হয়ে থাকে জিওল মাছ ও মাগুর মাছ এইগুলো সাইজ অনুপাতে দাম হয়ে থাকে বড় বড় সাইজেরগুলো পাঁচশো বা ছশো টাকাও ও দাম হয়ে থাকে দাম হয়ে থাকে দাম হয়ে থাকে পোনা মাছও ধরা হয় সেগুলো হচ্ছে এক থেকে দেড়শো টাকা দাম হয়ে থাকে